যে কোনো ভ্রমণের জন্য বিশেষভাবে প্রস্তুতির দরকার হয় বিশেষত যদি বাইক নিয়ে রাইডিংয়ের বিষয় হয় তবে বেশ কিছু সময় পূর্বেই পরিকল্পনা করতে হয় প্রথমত যে জায়গায় যাওয়া হবে সেই জায়গা সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করা যেমন সেখানকার পরিবেশ আবহাওয়া রাস্তাঘাট থাকবার ব্যবস্থা উপকূল কিনা সেটা যাচাই করে অবশ্যই নেওয়া উচিৎ লং ডিসটেন্স রাইডিংয়ের জন্য কোনোভাবেই যেন শরীরে ক্লান্তি না আসে সেটার খেয়াল রাখা উচিৎ ক্লান্তি এলে ততক্ষণাৎ গাড়ি থামিয়ে হাতে মুখে জল দিয়ে একটু দাঁড়িয়ে তারপর আবার চালানো উচিৎ লং ডিসটেন্সের ক্ষেত্রে মানসিক প্রস্তুতির সাথে সাথে বাইককেও প্রস্তুত করাতে হয় তার সার্ভিসিং ইঞ্জিন অয়েল চেঞ্জ ব্রেক সু চেন ইত্যাদি ভালো করে দেখে নেওয়া উচিৎ নিজের সঙ্গে পরনের জামা কাপড়সহ টুকটাক ওষুধ যেমন পেনকিলার ওআরএস প্যারাসিটামল বমির ওষুধ গ্যাসের ওষুধ ইত্যাদি নেওয়া উচিৎ এছাড়া অবশ্যই রাইডিং গিয়ার্স যেমন হেলমেট শ্যু আন নিকার ইত্যাদি নিতেই হবে